হ্যালো কৃষ্ণা বলছি বলছি আপনার ওখানে ব্যবসা করবো আপনার দোকান থেকে জিনিসপত্র নেবো শিপিং করতে হ্যাঁ হ্যাঁ এখন শীতকাল কি না শীতের পোশাক

কোথা থেকে নিলে কমের উপর পড়বে একটু বলুন গিয়েছিলেন ওখানে গেলে কি কমে পাবো কোয়ালিটি ভালো জিনিসের আচ্ছা আপনি একটু সাজেশন দিতে পারবেন

হুম আপনার দোকান কি প্রতিদিন খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে যদি কোনো সমেস্যা হয় তাহলে জিনিস কি পাল্টানো যাবে লেডিস লেডিস মেয়েদের কুর্তি আচ্ছা ঠিক আছে